পূর্ব মেদিনীপুরে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব রকমই আছে আর এখানে প্রধান এ সুযোগ হচ্ছে যে যাতায়াত ব্যবস্থা ভালো পড়াশোনা ভালো এবং এখানে শিক্ষক শিক্ষিকাদের এনে হচ্ছে যে শেখানোর পদ্ধতি ভালো আর এখানে প্রশিক্ষণের যে সমস্ত জিনিসপত্র লাগে সব কিছু আছে আর এখানে বৃত্তিমূলক যে পরীক্ষা নানা ধরনের পরীক্ষা টরিক্ষা নেওয়া হয় বাইরে থেকে আসে এইভাবেই এখানে স্কুলে পরীক্ষা টরিক্ষা নিয়ে এসব মানে স্কুলগুলি বা কলেজগুলি খুব উন্নত